হ্যাঁ হ্যাঁ ম্যাম বলুন হ্যাঁ হ্যাঁ আচ্ছা বর্তমান পক্রি পত্রিকাটা নেবেন কিন্তু বর্তমান পত্রিকা তো আমি দিই না ম্যাম মানে আমরা তো ওটা দিই না আমাদের কাছে আজকালটা থাকে এই সময়টা থাকে কিন্তু স্টেটসম্যানটা ম্যাম এইখানে কোথাও আপনি পাবেন না এখন টাইমস অফ ইন্ডিয়া আর টেলিগ্রাফটাই মানে সবাই রাখে তো আমার কাছেও সেটাই থাকে

হ্যাঁ সে সেরকমই দেবেন আর আমি তো আপনাদেরকে খবরের কাগজটা দিতে যাই আটটায় আমার আটটায় একটু সমস্যা হচ্ছে আমি যদি তার আগে দিয়ে দিই তাতে কি কোনো সমস্যা হবে আপনার টেলিগ্রাফিরও পাঁচ টাকা

আমাকে খবর নিয়ে দেকতে হবে এখন আসলে সব চেঞ্জ হয়ে গেছে তো কার কাছে কী থাকে এই মুহুত্তে বলা সম্ভব নয় খবরটা আসলে আমাদের কাছে থাকে না আচ্ছা আচ্ছা শুনুন না বলছিলাম যে আগের মাসের পেপারের টাকাটা না রয়েছে বাকি ওটা দেওয়া হয় নি ওটা যদি আপনি দিয়ে দিতে পারেন দু দিনের মধ্যে ঠিক আছে দেসশো টাকা হু ঠিক আছে ঠিক আছে হুম হুম